রবীন্দ্রনাথ ঠাকুরের অপুর ছেলেবেলা এই গদ্যাংশটি আমার জীবনের সাথে অনেকটাই মিলে যায় কারণ ছোটবেলার থেকেই আমরা গ্রামের দিকে যেভাবে মানুষ হয়েছি রবীন্দনাথ ঠাকুর আজ থেকে বহুদিন আগে সেই ঘটনা তার গদ্যের মাধ্যমে তার কলমের মাধ্যমে তিনি লিখে দিয়ে লিখে গেছেন আর সেই সমস্ত জিনিসগুলো অনেকের জীবনের সাথেই মিলে যায় আমার জীবনের সাথেও অনেকটাই মিলে গেছে যার ফলে আমরা দেখে থাকি কী যে বিভিন্ন ধরনের যে সমস্ত ছোটো ছোটো জিনিস যেমন বা আম কুড়ানো হ্যাঁ ছোটোবেলায় ঝড়ের সময়ে গিয়ে আম কুড়ানো এবং বা কারুর বাগান থেকে কোনও জিনিস নিয়ে আসা এই সমস্ত জিনিসগুলো এবং সেইগুলো দিয়ে আচার বানানো বিভিন্ন ধরনের জেলি বানানো হ্যাঁ এবং সেগুলো সারা বছর ধরে খাওয়া এই সমস্ত জিনিসগুলো অপুর ছেলেবেলা থেকে আমরা দেখেছি এবং আমাদের জীবনের সাথে সেগুলো মিলে যায় ওতপ্রোতভাবে জড়িত এটা আমরা লক্ষ্য করতে পারি